হ্যাঁ আমি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল সেখানে আমি রান্নার প্রতিযোগিতা আয় হচ্ছে অংশগ্রহণ করেছিলাম আমি ফার্স্ট হয়েছিলাম সেখানে আমাকে প্রাইজ দিয়েছিল তো তাতে আমি খুব আনন্দ পেয়েছিলাম এবং আমি ইউটিউবেও আমার একটা রান্নার চ্যানেল আছে সেখানে আমি সমস্ত কিছু রান্না করি যেমন ফ্রায়েড রাইস তারপরে চিকেন বিরিয়ানি তারপরে হচ্ছে চিকেন পকোড়া এবং পিঠে পুলি পায়েস এমন কি কচুরি সমস্ত কড়াইশুঁটির কচুরি সমস্ত কিছু রান্না করে আমি পোস্ট করেছি তো সেখানে আমাকে আমার প্রচুর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার হয়েছে এবং ভিউস হয়েছে তো সর্বদাই এরকম অভিজ্ঞতা নিয়ে শেয়ার করতে চাই যে যেন সবাই পাশে থাকে এমন তো চ্যানেল আরও আরও খুলতে চাই সবার কাছে এ রান্নার ইয়ে পৌঁছে দিতে চাই আর আমি তো রান্না করতে খুবই ভালোবাসি রান্না করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি বিশেষ করে মাংস রান্না করতে বেশি ভালোবাসি আর মাংস খেতেও প্রচুর ভালোবাসি তো আমি আরও আরও আগে আরও যে সব কিছু আমি সবার কাছে শেয়ার করতে চাই